হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমি তো খাইয়েই পাঠিয়েছিলাম ওকে কখন হ্যাঁ কখন হয়েছে জিনিসটা

ঠিক আছে আমি তাহলে তো এখন ইয়েতে আছি ওনার তাহলে মাকে বলতে হবে নিয়ে আসার জন্য তো না না সে রকম কিছু নয় স্বাভাবিক দিনের মতোই ওকে স্কুল যাওয়ার সময় কিছু মাছ দিয়েই একটা তরকারি করেই দেওয়া হয় এরকম তো কিছু রিচ খাবার তো আমরা মানে ওর স্কুল যেতে যাতে প্রবলেম না হয় সেই জন্য তো করি না জানি না কেন হঠাৎ করে এই জিনিসটা হলো ওর আসলে অনেক দিন ধরেই মানে যখন ওর ছোটোবেলা ছিল তখনও নাকি এরকম কোনো প্রবলেম হতো তো আমাকেও তখন ওই ডাক্তারের সঙ্গে আলোচনা করেছিলাম তো ওনারা বলছিলেন যে রিচ খাবার কমিয়ে দিতে তাই জন্য আমি ওই জন্য রিচ খাবার কমিয়েও দিয়েছিলাম এখন যদি আবার এই জিনিসটা হয় তো একটু ভাববার বিষয় রয়েছে হ্যাঁ তাহলে ঠিক আছে আমি আপনার ইয়ে স্কুলটায় যাব তাহলে এমনি ও ক্লাস ট্লাস কি করতে পেরেছে আজকে না কোনো ক্লাসই করতে পারেনি এরকম জিনিসটা হয়েছে আর কি কারণ আমাকে তো ডাক্তারবাবুকে তো বলতে হবে যে এরকম ঘটনাটা পুরোটা হয়েছে হ্যাঁ বলুন সেরকম কোনো অসুবিধা হয়েছে কি

হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বলুন ঠিক আছে তাহলে ঠিক আছে রাখছি